পশ্চিম বর্ধমান জেলার জলবায়ু উষ্ণ শুষ্ক এখানে তিনটি প্রধান ঋতু উপভোগ করা যায় যেগুলি হলো শীত গ্রীষ্ম ও বর্ষা এখানে গরমকালে তাপমাত্রা অত্যন্ত বেশি এতটাই যে লু চলে তাপমাত্রা থাকে প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি এর প্রভাবে মানুষজনের খাদ্যাভ্যাসে তরল প্রকৃতির খাদ্যের প্রাচুর্য দেখা যায় লু থেকে বাঁচার জন্য মানুষ আমপোড়ার শরবত বেলের শরবত ডাবের জল ওআরএস বেশি পরিমাণে গ্লুকোজ দেহে সরবরাহ করায় যাতে অসুস্থ হয়ে না পড়তে হয় তেমনই শীতকালে তাপমাত্রা নেমে হয়ে যায় সাত থেকে দশ ডিগ্রি কনকনে ঠান্ডা হাওয়া চলে তার সঙ্গে থাকে হাড়কাঁপানো শীত রাত সাড়ে আটটার পর খুব কম সংখ্যক মানুষই ঠান্ডায় ঘর থেকে বেরোতে পারে সকালের কুয়াশা চারিদিক ঢেকে যায় এবং প্রায় সকাল সাতটা থেকে সাড়ে সাতটা অবধি এই কুয়াশা থাকে এই ঠান্ডায় মানুষ নিজেকে গরম রাখার জন্য ঘনঘন চা পান করেন এবং তার সাথে রসনাতৃপ্তির জন্য চলে সুন্দর সুন্দর খাবার যেমন বিরিয়ানি পোলাও মাংস ইত্যাদি কোনও কোনও বর্ষায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আবার কোনও কোনও বর্ষায় বৃষ্টিপাত একেবারে হয়ই না পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানের তুলনায় বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান জেলায় অনেকটাই কম